হ্যাঁ আমি বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করেছি বিশেষত আমি যখন স্কুল লাইফে স্কুলে পড়তাম ক্লাস সেভেনে তখন আমাদের বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হত তখন অনুবাদ করার পর আমাদের এক অভূতপূর্ণ অনুভূতি হত অনুবাদ করতে পেরে